পশ্চিমবঙ্গের সংস্কৃতি নানাভাবে জনসংখ্যার বৈচিত্র্যকে প্রতিফলিত করে পশ্চিমবঙ্গ সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে জীবন কাটায় অনেক মানুষ তো অন্য জায়গা থেকে বা অন্য রাজ্য থেকে এসে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস করছে পশ্চিমবঙ্গের মানুষও তাদের খুব সহজেই আপন করে নিয়েছে তারা নিজেদের উৎসব একসাথে পালন করছে এবং তাদের উৎসবেও যোগ দিচ্ছে আমাদের এখানকার মানুষের প্রকৃতি সরল বলেই তারা এত সহজে অন্য সম্প্রদায়ের মানুষকে আপন করে নিতে পারছে